আমার এলাকায় বিশেষভাবে বিখ্যাত এবং এই খাবারগুলি বিক্রি করে এমন কিছু সেরা রেস্তোরাঁর নাম সেটা হলো স্মৃতি রেস্টুরেন্ট এই রেস্তোরাঁয় খুব ভালো বিরিয়ানি পাওয়া যায় এবং সন্দীপ সুইটস সেখানে খুব সুন্দর মিষ্টি তৈরি হয় আর আমাদের এখানে চিকেন এবং মাছটা খুব সুন্দর রান্না হয় সেটা এখানকার মানুষরাও খুব ভালো খায়